আমি লেখালেখি করতে খুবই পছন্দ করি আমার অবসর সময়ে আমি লিখি আমার গল্প লিখতে কবিতা লিখতে খুবই পছন্দ করি দিনের সারাদিনের কাজ কর্মের পরে আমি যেসব করি সেগুলো আমি আমার নিজের একটি আলাদা খাতায় দৈনিক ক্রিয়া কর্ম বলে লিখে রাখি প্রতেকদিনের কাজ লেখাটা আমার একটা অভ্যেস প্রতিদিন সারাদিনের শেষে আমি যখন বসি সেই সারাদিনের ঘটনা না লিখলে আমার ঠিক মন ভরে না এগুলোর পাশাপাশি বিভিন্ন গান কবিতা লেখা আমার খুবই একটা নেশা আছে যেগুলো না লিখলে আমার ঠিক মনে আনন্দ আসে না কবিতার পাশাপাশি উপন্যাস নাটক লিখতেও আমি খুবই পছন্দ করি লেখার সময় খাতার উপরে অবশ্যই লেখার গল্প লিখছি বা গান লিখছি সেইটা আমি সুন্দরভাবে কারুকার্য করে লেখার চেষ্টা করি এবং হাতের লেখার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে এবং সঠিকভাবে বিরাম চিহ্ন ব্যবহার করে লেখাটা আমার পছন্দ কারণ বিরাম চিহ্ন যদি সঠিকভাবে ব্যবহার না করি লেখার মানেটাই দাঁড়ায় না লেখার সম্পূর্ণ অন্য মানে হয়ে যায় লেখার কোনো অর্থই থাকে না এগুলো অবশ্যই লেখার নিয়মের সামনে মাথায় রাখা উচিত